পাখি সময় আমি যে সব পাখিগুলো চিনি সেগুলো তো বলতে পারি এগুলো এই পাখি এর নাম এরকম দেখতে এইভাবে ওড়ে কিন্তু যে পাখিগুলি চিনি না সেই পাখিগুলির ছবি তুলে আমি গুগলে সার্চ করি এবং দেখি যে সেখানে পাখিগুলি সম্পর্কে বলা হয়েছে